এখনকার ছেলেমেয়েরা যেমন স্কুলে ইংরেজি ভাষাতে সবাই কথা বলে যেমন আমরা বাঙালি আমাদের বাংলা ভাষায় কথা বলাটাই দরকার এখনকার ছেলেমেয়েরা বাংলা ইংরাজিতে এই বাংলা ভাষাতে তেমন কথা বললেও কিছু কিছু লোক ঠাট্টা করে বাংলাতেও জোর দিয়ে কথা বলতে হবে এবং ইংরাজি ভাষাটাও বাচ্চাদের সবার শেখানো হয় বেশি বেশি স্কুলেই ইংলিশ থেকে কথা বলে ইংরাজিটা থেকেই কথা বলে যেমন ইংরাজি জোর দেওয়া দরকার তেমনি করে আমাদের বাংলাতেও জোর দেওয়া জোর দিয়ে কথা বলা দরকার এমন এমন এমন জায়গা আছে আমরা বাঙালি আমাদের বাংলা ভাষা মাতৃভাষা হচ্ছে বাংলা আমাদের বাংলাটাও ধরে রাখা দরকার ইংরে ইংরেজিটাও ধরে রাখা দরকার প্রত্যেকটাই আমাদের জোর দেওয়াটাই দরকার তখনই আমাদের বাংলা ভাষারও সংরক্ষণ সম্ভব হবে